হ্যাঁ বলুন হ্যাঁ বলছি আচ্ছা বলুন কজনের কোথায় যাবেন কোথা পুরী ছদিন কি ছদিন পাঁচ রাত না এমনি চার দিন পাঁচ দিন আচ্ছা আর আপনাদের তো তাহলে বড়ো গাড়ি করতে হবে তাহলে না কি আর একসাথেই যাবেন তো না দুটো গাড়ি ও

গাড়ির খরচা আলাদা গাড়ি কিলোমিটার হিসাবে ধরা হবে কিন্তু হোটেল হোটেল কটা রুম নিবেন সেই রকম অনুপাতে তো রেট বলবে তারা আচ্ছা আর কবে যাবেনটা কবে বললেন বারো তারিখে ও নভেম্বরের বারো তারিখ ও তাহলে অসুবিধে নেই আপনাকে সমুদ্রের ধারে হোটেলই দিয়ে দেওয়া যাবে দুটো দুটো কি তিনটে রুম যটা বলবেন তটাই হয়ে যাবে অসুবিধা নাই কিন্তু সাইট সিন দেখতে যাওয়ার জন্য ওই আচ্ছা আর ওই কি বলে পুরী যাবেন না কি আপনি তার মানে দুটো হোটেল ও তার মানে একটু রেটটা একটু বেশি পড়বে আর কি দুদিন পুরীতে থাকবেন সাইট সিন দেখাতে গেলে দুটো হোটেল খরচা লাগবে তো আচ্ছা আপনি পারলে একবার সন্ধ্যার দিক করে আপনি একবার আমাদের অফিসে আসুন না কারণ হোটেলওয়ালাদেরকে তাহলে ফোন করবো দু জায়গায় দুটো হোটেল তো বুক করতে কেমন কি নেবে আমি তাহলে জেনে তাহলে আপনাকে বলতে পারবো গাড়ির ব্যাপারটা অসুবিধা নাই গাড়িটা আমি বলে দিতে পারবো আপনাকে রিড মিটার হ্যাঁ আসুবিধা নেই গাড়ি আপনাকে পুশ সিট এসি গাড়ি পুরো বুঝতে পারবেন নি কোনো জার্নি টার্নি কোনো কিচ্ছু হবে না এবার হোটেলে যেমন নেবে আর কি বুঝতে পেরেছেন আমার তো আর সেইটা হাতে নেই হ্যাঁ সমুদ্রের ধারে পেয়ে যাবেন হ্যাঁ

আচ্ছা ও ও আচ্ছা আচ্ছা অসুবিধার কিছু নেই ওই হোটেলে খাওয়া নাওয়ার খরচাটা আছে তো আপনাকে মিলও দেবে প্লাস টিফিনটাও দিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার ঠিক আছে ঠিক